আমার রান্নাঘরের মধ্যে থাকা বিভিন্ন পাত্রগুলি হলো যেমন হাঁড়ি আমাদের বাড়িতে দুটো হাঁড়ি আছে একটা ছোটো হাঁড়ি একটা বড় হাঁড়ি ছোটো হাঁড়িটা আমরা যখন সবাই বাড়িতে নিজের ফ্যামিলির জন্য রান্না করে থাকি আর যখন বাইরের সদস্য আসে যেমন কুটুমজন তখন আমরা ওই বড় হাঁড়িটা ব্যবহার করি রান্না করার জন্য আর আমাদের দুটো কড়াই আছে একটা ছোট্টো কড়াই একটা বড় কড়াই ছোটো কড়াইটা আমরা নিজেদের বাড়ির ফ্যামিলির জন্য রান্না করে থাকি আর বড় কড়াইটাতে যখন বাইরে থেকে লোকজন আসে তখন তাদের জন্য রান্না করা হয় ওই সেই কড়াইয়ে এবং বিভিন্ন ধরনের বাটি আছে ছোটো বাটি বড় বাটি থালা আছে বিভিন্ন ধরনের কা এবং কাঁসার থালা আছে কা কাঁসার থালাগুলো আমরা ব্যবহার করে থাকি যখন বাইরে থেকে লোকজন আসে তাদেরকে খাবার দেওয়ার জন্য কাঁসার থালা ব্যবহার করে থাকি কাঁসার গ্লাস ব্যবহার করে থাকি বাইরে পুজো করার জন্য কাঁসার থালা কাঁসার থালা কাঁসার গ্লাস ব্যবহার করে থাকি এক কাঁসার ঘটি আমরা পুজো করার জন্য ব্যবহার করে রাখি বিভিন্ন বিভিন্ন প্রকারের ঝুড়ি আছে সেই ঝুড়িগুলোতে আমরা আলু পেঁয়াজ রেখে থাকি তার পরে মশলাপাতির ডিবে আছে সেই ডিবাগুলোতেও আমরা মশলাপাতি রাখি আর অনেক কিছুই আছে বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে সেইগুলোও রান্নাঘরের মধ্যে থাকে